এক লক্ষ বারো হাজার সাতশো আঠের দুই লক্ষ পাঁচ হাজার তিনশো বারো পাঁচ লক্ষ নয় হাজার তিনশো তেইশ তিন লক্ষ নিরানব্বই হাজার নশো নিরানব্বই নয় লক্ষ নিরানব্বই হাজার নয়শো একানব্বই